আমাদের এলাকাতে অনেকগুলি স্থানীয় ট্যুর গাইড বা এজেন্সি রয়েছে যেগুলি থেকে সমস্ত পর্যটকদের আমাদের স্থানীয় এলাকাগুলি ঘুরে দেখানো হয় আমাদের যেমন কোনও প্রাইভেট কম্পানির ট্যুরিস্ট গাইড রয়েছেন ঠিক সেরকমই সরকারি সংস্থার ট্যুরিস্ট গাইডও রয়েছে একই রকমভাবে যেগুলি প্রাইভেট কম্পানির ট্যুরিস্ট গাইড হয়ে থাকেন তাদের সাধারণত টাকার পরিমাণটা একটু বেশি দিতে হয় কিন্তু যে সমস্ত সরকারি গাইডগুলি রয়েছেন তাদের যেহেতু সরকার থেকে নিয়োজিত করা হয়েছে তাদেরকে এতটা পরিমাণ টাকা দিতে হয় না তাদের কাছ থেকে ঘুরতে যাওয়াটা অনেকটাই সস্তা প্রাইভেট কম্পানির তুলনায় তাই যখন আমাদের এখানে কোনও পর্যটক আসেন তখন বেশিরভাগটাই পছন্দ করেন সরকারি ট্যুরিস্ট গাইড নিতে আমাদের এখানে ঘোরার জন্য অনেকগুলি জায়গা রয়েছে যেমন আমাদের নদিয়া জেলার সবথেকে একটি বিখ্যাত জায়গা হচ্ছে মায়াপুর ইসকন মন্দির সেই ইসকন মন্দিরটি ঘুরে দেখার জন্য অবশ্যই ট্যুরিস্ট গাইডের প্রয়োজন হয় ট্যুরিস্ট গাইড যদি কেউ না নিয়ে থাকেন নিজেরা সেই জায়গাগুলি ঘুরে দেখতে পারলেও সেই জায়গা সম্বন্ধে কিছু ধারণা পেয়ে থাকেন না কিন্তু যদি কোনও ট্যুরিস্ট গাইড নেওয়া হয় তখন সেই মন্দির সম্পর্কে ইতিহাস থেকে সমস্ত ইতিহাসটা তারা আমাদের সামনে ব্যাখ্যা করে দেন এর জন্যই আমাদের কাছে অত্যন্ত জরুরি কোথাও ঘুরতে গেলে তাদের ট্যুরিস্ট গাইড নেওয়া এবং আমাদের এখানে অনেকগুলি তাছাড়াও অন্যান্য বিভিন্ন বিখ্যাত জায়গা রয়েছে মায়াপুরের নবদ্বীপ যেতে যে মন্দির রয়েছে সেগুলি ছাড়াও অনেক অন্যান্য বিভিন্ন জায়গা রয়েছে যেগুলি ট্যুরিস্টরা আমাদের এখানে ঘোরানো হয়ে থাকে এবং আমাদের এখানে ট্যুরিস্ট পরিষেবা অত্যন্তই সুন্দর এবং সফলভাবে চলেছে দিনের দিন আমাদের এখানে পর্যটকের পরিমাণ দিনে বেড়েই চলেছে এখানে ট্যুরিস্ট গাইড পরিষেবা অত্যন্ত সুন্দর